এরকম কুমড়ো গাছে কী বিষ দেওয়া পোকা লেগেছে কী দেওয়া

বলি কুমড়ো গাছে পোকা লেগেছে কী বিষ দেওয়া হবে তা কম সম নেওয়া যাবে

নাহলে বাইরের থেকে নেব আরও তো দোকানপাট আছে ক হ্যাঁ কত নেওয়া যায় হ্যাঁ কত নেওয়া যাবে

বেশি নেব কম কম সম কত হ্যাঁ এর তবু তো বলা একটা দরকার তো তা একটা নাম পয়সার একটা অঙ্ক তো বলা তো দরকার আচ্ছা ঠিক আছে আর ধান গাছে ধান গাছে এরকম মাজরা লেগেছে ও